এখন অনেক অনলাইন গেম বেরিয়েছে যেগুলো অনেক ভালো খেলা খেলতে লাগে যেমন ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি তারপর লুডো সাপ সিঁড়ি যেগুলো অনলাইন গেম সেগুলো যেমন আমরা আমার দাদা দিদিদের সাথে যখন বৃষ্টি পড়তো তখন বাড়িতে বসে নেট অফ করে আমরা যে গেমগুলো খেলতাম সবাই মিলে ঘরে যেমন লুডো সবাই মিলে খেলতাম খুব আনন্দ করতাম তারপর বন্ধুদের সাথে যখন বাইরে বিকেলের সময় যখন বাইরে ঘুরতে যেতাম তখন কোনো এক জায়গায় বসে ফ্রি ফায়ার তারপর অনেক বন্ধুরা আছে যেগুলো পাবজি খেলতো আমিও খেলতাম একসময় বন্ধুদের সাথে মিলে পাবজি খেলতাম তারপর আরও নানা ধরনের অনলাইন গেম যেগুলো আছে সেগুলো খেলতাম বন্ধুদের সাথে